আমার গ্রামে একটি বাড়ি তৈরি করার সময় কিচ্ছু বিবেচ্য বিষয় হলো যেমন বাস্তু নির্ধারিত করা করে খুঁটি পূজন করা তারপর ঘর করার সময় রান্নাঘর কোনদিকে হবে টয়লেট কোনদিকে হবে উপাসনালয় কোনদিকে হবে এইসব বিবেচনা করা এবং পরিবারের সদস্যের চাহিদা মতো বিশেষ ঘর বন্যপ্রাণীদের হামলা হতে পারে সেই বুঝে একটু পোক্ত ঘর এবং জলবায়ু বিবেচনা করেও ঘর তুলতে হয় আমি ঘরকুল যোজনা সম্পর্কে সচেতন নই কারণ এই বিষয়ে আমার কোনো ধারণা নেই এটি আমাদের রাজ্যে যতদূর সম্ভব নেই আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে যোজনা আছে গ্রাম আমাদের গ্রামে বিশেষ করে কাঁচা বাাড়ি বেশি দেখা যায় সাম্প্রতিক বছরগুলোতে কিছু কিছু মানুষ জমি বিক্রয় করছে সেখানে বাইরের লোকেরা শহর থেকে এসে বাড়ি করছে পাকা বাাড়ি হচ্ছে এছাড়াও সরকারি আবাস যোজনা থেকে ঘর পেয়েও কিছু কিছু মানুষ পাকা ঘর করছে ধন্যবাদ